আমি পূর্ণিমা হাজরা বলছি কে বলছেন বলুন

উনি আমার কাছে আর দুধ নিচ্ছেন না সেই জন্যেই আমি বলছিলাম কী ব্যাপার না না সেটা কথা নয় দিন দিন বুঝতেই তো পারছেন দিন কাল যা রেট যাচ্ছে সেই সেটাই নেওয়া হচ্ছে আপনাদের কাছে বেশি মনে হচ্ছে কি জানি তো বুঝতে পারছি না না কোথাও একটা ভু কোথায় একটা ভুল হচ্ছে দেখুন দুধের কোয়ালিটি তো ভালোই বিক্রি আমার কাছে কত মানুষ নিচ্ছেন

ঠিক আছে আচ্ছা দুধের কোয়ালিটি ঠিকই আছে তা আপনার কথা মতো আমি ঠিক আছে একটু না হয় দুধটা দামটা কমাবো কিন্তু দুধের কোয়ালিটি ঠিকই আছে কেননা একটা বদনাম হয়ে গেছে দুধ আমার কাছে তো কত জনা মানুষ দুধ নিচ্ছে কত মানুষ দেখুন সেটা

ঠিক আছে সে ব্যবস্থা করা যাবে কিন্তু আমার তো যতদূর সম্ভব মনে হয় যে দুধটা আমি ভালোই দিই বা